হ্যাঁ আমি উপহার হিসেবে দুজনকে একটা কবিতা আর একজনকে একটা গল্প লিখে দিয়েছিলাম কবিতাটা লিখেছিলাম আমার আমরা তিন বন্ধু ছিলাম সে তিন বন্ধুর মধ্যে একজন বাইরে পড়াশোনার জন্য চলে গিয়েছিল আরেকজনের অনেক দূরে বিয়ে হয়েছিল তো আমরা তিন বন্ধু অনেক ছোটোবেলার থেকেই বন্ধুত্ব ছিল বলে নিজেদের মধ্যে একটা কবিতা লিখেছিলাম তিনমূর্তি নাম দিয়েছিলাম কবিতাটার আর একটা গল্প লিখেছিলাম একটা বন্ধু ছিল যার সাথে খুব হঠাৎই বন্ধু তো তো সেই বন্ধুত্ব থেকে শুরু করে এর আমি দুবছর পর সেই গল্পটা লিখেছিলাম সেই দুবছরের মধ্যে যত ঘটনা হয়েছে যত ভালোভাবে আমরা কাটিয়েছি দিনগুলো সেগুলো নিয়েই একটা খুব সুন্দর গল্প লিখেছিলাম সেটা তারা পছন্দ করে খুবই বেশি পছন্দ করে কারণ এইভাবে সময় দিয়ে অত সুন্দরভাবে কবিতা গল্প লিখেছিলাম মাঝে মাঝে যখন বন্ধুগুলো ফোন করে তখন তারা বলে এইরকম আমার কাছে আছে মাঝে মাঝে তারা যখন আমাকে মনে করে তখন ওই কবিতা বা গল্পগুলোকে ফটো তুলে পোস্ট করে আমার খুব ভালো লাগে আর এইভাবে আমাদের বন্ধুত্বটাও টিকে আছে আর উপহার উপহারের মতোই টিকে আছে যদি অন্য কিছু উপহার দিতাম হয়তো সেটা হারিয়ে ফেলত বা সেটা নষ্ট হয়ে যেত বা সেটার তেমন মূল্য দিত না কিন্তু এটা খুবই তাদের কাছে মূল্যবান